হ্যালো হ্যাঁ আমি বৈশাখী বলছিলাম আপনি দর্জি দিদি তো হ্যাঁ বলছিলাম যে আপনার কাছে কিছু মানে জিনিস তৈরি করতে দেবো ঠিক আছে মানে আমাদের সামনে মাসে পাঁচ তারিখে বিয়ে বুঝতে পারলেন তো আমার বোনের বিয়ে হ্যাঁ তাহলে মানে মালটা তো অর্ডার দিতে হবে আপনাকে বানাবো লেহেঙ্গা আর মানে লেহেঙ্গা তৈরি করবো আর দশটা মতো ব্লাউজ তারপরে এই স্যুট প্যান্ট এই সব আর কি হ্যাঁ তাহলে এই ক দিনের মধ্যে গেলে হবে তো ঠিক আছে তাই হবে আর মানে কিরম কি নেবেন তৈরি করতে তাও আপনার লেহেঙ্গাটা কতো পড়বে প্যান্ট একটাই হবে তাও আর ব্লাউজগুলো দশটা ব্লাউজে কিসে কতো নেবেন একটু কম করে নেবেন বুঝতেই তো পারছেন

হ্যাঁ ওই জন্য তো আপনার কাছে করি বলুন যতো কিছু প্রয়োজন হয় আপনার কাছেই যাই হ্যাঁ তাহলে আমি এই কাল পরশুর মধ্যে যাচ্ছি দিয়ে অর্ডার দিয়ে আসবো হ্যাঁ একটু ভালো করে করে দেবেন আর মানে আমার বাবার প্যান্ট স্যুট প্যান্ট আর কি আরো মানে এমনি আদার্স জিনিস আছে নিয়ে যাবো হ্যাঁ আমি আগে হয়তো দিয়ে আসবো

ঠিক আছে তাহলে আপনার কাছে যাচ্ছি একটু মানে কম করে নেবেন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তাহলে ভালো থাকবেন আমি যাচ্ছি আপনার হ্যাঁ ঠিক আছে